কাছাকাছি শিল্প সরবরাহের দোকান বলতে আমার নিজেরই একটা হ্যাঁ মানে শাড়ির দোকান রয়েছে ছোট্টো করে যেটা বুটিক আর আছে রয়েছে সেই বুটিকটা হচ্ছে আমার নিজেরই তৈরি একটা বুটিক এবং আমি নিজে সেই বুটিকটা মানে ন্ সমস্ত কাজ সামলে আমি সে বুটিকটা চালাই এবং সেই বুটিকে শুধু আমি নয় অনেক মেয়েরাই কাজ করে এবং সেখানে বিভিন্ন ধরনের হ্যান্ডলুম শাড়ি থেকে শুরু করে কাঁথা স্টিচের বিভিন্ন ধরনের শাড়ি পাওয়া যায় এবং কাঁথা স্টিচের যে শাড়িগুলো সেগুলির একটু দামটা বেশি এবং আমরা নিজেরা হাতে বুনে সেই শাড়িগুলো তৈরি করি এবং যে বা মহিলারা থাকে সেই মহিলারাও নিজেদের হাতে শাড়িগুলো তৈরি করবার ফলে সে শাড়িগুলোর দামটা একটু বেশি হয় কিন্তু এখন বর্তমান যুগে এখন হাতে তৈরি জিনিস দেখতে সুন্দর হলেও যেহেতু টাইম অনেক বেশি লাগে এছাড়াও এ বা মেশিনে যে সমস্ত কাপড় তৈরি হচ্ছে সেগুলো হাতের ছোঁয়া হয়তো থাকে না মেশিনের ছোঁয়া থাকে এবং সেগুলো টাইম সেই রকম বেশি লাগে না এবং সেগুলো একটু মানে কম খরচেও পাওয়া যায় এর ফলে মানুষ সেইভাবে টাকা হে খরচ ইচ্ছে থাকলেও মানুষ সেভাবে টাকা খরচ করে হাতে তৈরি জিনিস বা কাঁথা স্টিচের যে জিনিস বা হ্যান্ডলুমের তৈরি যে সমস্ত জিনিসগুলো আছে সেই সমস্ত জিনিসগুলো বা উলের যে সমস্ত জিনিসগুলো আছে সেই সমস্ত জিনিসগুলো তারা ব্যবহার করতে চায় না তারা কম দামে সেই জিনিসগুলো ব্যবহার করতে চায় এর ফলে আমার হচ্ছে ব্যবসায়িক যেরকম আগে যেরকম লাভটা হতো সেরকম আগে এখন সেরকম লাভটা আসে না এর ফলে সেই ধরনের শিল্প নৈপুণ্য যেন কোথাও গিয়ে হারিয়ে গিয়েছে যেহেতু যেই মেয়েগুলো কাজ মেয়েরা কাজ করে আমার কাছে সেই সব মেয়েদেরকে টাকা দিতে হয় এর ফলে সেই টা মানে জিনিসটা অনেকটাই বেশি দাম পো পড়ে যায় কিন্তু যে সেইভাবে বিক্রি না হওয়ার জন্য আমার সেভাবে লাভ হচ্ছে না এর ফলে এই ধরনের শিল্প নৈপুণ্য এবং উপকরণ বিভিন্ন যেমন উল ব্যবহার করা হয় এবং বিভিন্ন ধরনের কাঁথা স্টিচের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুতো বিভিন্ন রঙবেরঙের সুতো ব্যবহার করা হয় এই ধরনের জিনিসগুলো জিনিসগুলো দিয়ে আমি শাড়িগুলোও নিজের হাতে তৈরি করি